আমি অতো বেশি খবরটবর দেখি নাই তবে এই দু চার দিন আগে যখন দেখলি যে যারা ন্যায্য লোক যারা ন্যায্য পড়াশুনা করেছে যারা পড়াশুনাকে করতে করতে জীবন জল করেছে উহারা চাকরির পরীক্ষায় বসেছিল উহারা কিন্তু চাকরি পায় নাই চাকরি পেয়ে গেছে অন্য লোকে তো যারা এইরকম করে চাকরিটা অন্য লোককে দিয়ে দিয়েছে তাদের লোকের জেল হয়ে গেছে নোকিনের জেল হয়েইন গেইলচে তো এইটা আমার কিন্তু খুব কিন্তু ভালো লেগেছে লোকে আমাকে যে যা বলে বলুক কিন্তু আমার ভিতরটা কিন্তু বড় সুন্দর লেগেছে কেন না যারা ন্যায্য পাওনাদার তারা পাইল না অন্যায্য লোকগুলোয় চাকরি পেয়ে গেল আর সেই লোকগুলো যারা দিয়েছে চাকরিটা উহাদের জেল করে দিয়েছে আরও লোকে ইচরায় ইচরায় কথা কত রকমের করেছে কত কান্ড করছে এই সবগুলা যে খ্যাচরান খ্যাচরান খ্যাচরান বাইর করেছে এটা বড় জিনিস এটা আমার কিন্তু ভিতরে বড় সুন্দর লেগে গেছে আমি তো মনে করছি যে এই রকম যদি করতে থাকে আর খবরের কাগজওলারাও যদি এই রকম ন্যায্য খবরগুলো দেখায় তো গাঁয়ের লোকজনেরও ভালো লাগবে আর অন্য লোকরাও কিন্তু এই রকম করতে আর সাহস পাবে না আর এইটা যদি না হতো না তো এইরকম চলতেই থাকতো আমরা আঁধারেই থাকতাম কোন বুঝতেই নাই যে কি হচ্ছে রে বাবা আমরা এতো কষ্ট করে ছেলেগুলোকে পড়াচ্ছি আমাদের বিটি ছেলেগুলোকে পড়াচ্ছি ইয়ারা কই চাকরি পাচ্ছে কই চাকরি পাচ্ছে এখন আমরা বুঝতে পারছি আমাদের ছেলেরা কিন্তু কত কষ্ট করে পড়াশুনা করলেও চাকরি পাচ্ছে না তার কারণ অন্যায্যভাবে চাকরিটা দিয়ে দিচ্ছে লোককে অন্য লোককে তো সেই কারণে আমরা কিন্তু আর ছেলেগুলোকে আমরা ঘরেরগুলোকে দোষ দিচ্ছি না বলছি না বাবা তোদের কোনও দোষ নেই তোরা পড়াশুনা করেছিস আমরা টাকা পয়সা দিতে পারি নিই ওই জন্যে হচ্ছে না কিন্তু এটা তো ঠিক নয় বাবা এটা তো ন্যায্য জিনিস যে ন্যায্য লোকে পাক যারা পড়াশুনা করেছে সেই ছেলাগুলোই পাক যারা কিন্তু জেল ফেল হয়ে গেছে আমার কিন্তু এটা ভালো লেগেছে তাতে যে যা বলে বলুক